আমি সাধারণত গল্পের বইয়ের থেকেও কবিতার বই পড়তে একটু বেশিই ভালোবাসতাম তো আমার প্রিয় কবি বলতে তৎকালীন সমাজ ব্যবস্থায় কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য সবাই ছিলেন কিন্তু এদের মধ্যে আমি সবথেকে বেশি পছন্দ করতুম কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে যিনি একুশ বছর বয়সে তার জীবনের অনেকটা অংশই কবিতার মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছিলেন তিনি অবশেষে যক্ষা রোগে মারা যান ঠিকই কিন্তু এই ছোট্ট বয়সে যে তার লেখার নিপুণতা ছিল এবং তিনি যে সুন্দরভাবে বিভিন্ন রকম কাব্যগ্রন্থ বই প্রভৃতি তৈরি করে গেছেন পাঠকদের জন্যে এই অল্প বয়সে তাই আমরা ভাবি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলে থাকি ঠিকই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি অবশ্যই তাঁকে আমি অসম্মান করছি না তিনি অনেকদিন বেঁচে ছিলেন অনেক কিছু লিখেছেন কিন্তু মাত্র একুশ বছর বয়সে বেঁচে থেকে একুশ বছর বয়সী এই যুবক একুশ বছরের মধ্যে এত বই এত কাব্যগ্রন্থ এত কিছু যে লেখা যায় তা তিনি দেখিয়ে দিয়ে গেছেন তার লেখনী শক্তির মধ্য দিয়ে এবং তিনি তার লেখনী শক্তির মধ্য দিয়ে সবসময় তৎকালীন সমাজব্যবস্থার গরিব মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে ছুঁড়ে লিখে গেছেন তারই একটি কাব্যগ্রন্থ তার পথে অন্তর্গত কবিতা ছি এই কাব্যগন্থ অন্তর্গত একটি বই ছিল সেই বইটি আমি খুবই পড়তাম বারবার পড়তাম এবং বিভিন্ন রকম কবিতা ছিল যেমন আঠারো বছর দেশলাই কাঠি প্রিয়তমাসু এই কবিতাগুলি আমার আজও পিছু ফিরে ডাকে এবং আজও সময় যখন পাই আমি সে বইগুলি রয়ে গেছে বইয়ের পাতায় হয়তো ধুলো পড়ে যায় কিন্তু আজও সেটি সময় পাই ধুলো ঝেড়ে সেই বইগুলি আমি পড়তে থাকি এই ছিলো আমার জীবনের সেরা বই এই বইটি আমি বারবার পড়েছিলাম এবং আমার জীবনের সেরা কবি বলতে তিনি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য